আমি একবার নদীতে মাছ ধরতে গিয়েছিলাম আমার বাবার সাথে একদিন হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার কারণে নদীতে হঠাৎ ঢেউ অনেক ঢেউ হচ্ছিল খুব হাওয়া হচ্ছিল নৌকাটা ডুবে যাওয়ার ভয় হচ্ছিল এমন সময় আমি পড়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি পড়ে যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে ধরে ধরে নৌকাতে বেঁধে রাখে যাতে আমার কোনো অসুবিধা না হয় আমি যাতে পড়ে টড়ে না যাই তারপরে আমার মা আমাকে নৌকাতে মানে মাছ ধরতে আর যেতে দিত না নদীতে যেতে দিত না এবং আমি যেতামও না আর এমনকি আমার সমুদ্রের সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই সমুদ্রের সম্পর্কে যা শুনেছি যা টিভিতে দেখেছি সেগুলোই আমি বলতে পারি যে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারা আবহাওয়ার খবর শুনে যায় আবার আবহাওয়ার খবর শুনে মানে কোনো খারাপ আবহাওয়া আসার আগেই ওরা ফিরে আসে তার ফলে তাদের জীবনটা বেঁচে যায় কোনো খারাপ আবহাওয়ার সময় নদীতে থাকা উচিত না আমিও চাই তারা যেন সমুদ্রে মাছ ধরতে গিয়ে কোনো খারাপ দুর্ঘটনা না ঘটে ভালো ভাবেই থাকে তারা সুস্থ মতো ফিরে আসে মানে এটাই আমি বলতে চাই